মাছ সম্পর্কে বলতে গেলে আগে প্রথমত তোমার পরিবেশটাকে স্বচ্ছ করতে হবে পরিবেশটাকে সুন্দর করতে হবে যেমন পরিবেশের মধ্যে প্রধানত থাকে জল জলে থাকেই মাছ জল ছাড়া মাছ বাঁচে না বা জলটাকে স্বচ্ছ বা পরিষ্কার করার জন্যে সেই আ নোংরা আবর্জনাগুলো জলটাকে ফেললে হবে না নাহলে জলটা নষ্ট হয়ে গেলে মাছগুলো আর বাঁচতে পারবে না এবার আমি একবার দীঘাতে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি বন্ধু বান্ধবীদের সঙ্গে মজা করে দীঘায় ঘুরতে গিয়েছিলাম সেখানে প্রচুর পরিমাণে জলে আমার নোংরা আবর্জনা বর্জ্য পদার্থ যেমন প্লাস্টিক জাতীয় এইসব প্রচুর খারাপ জিনিস আমি যাওয়ার পরে দেখি এ ওইগুলোর জন্যে জলটা অনেকটা দূষিত হচ্ছে যার জন্যে মাছগুলো নিজের বংশ বিস্তার করতে পারছে না অল্প দিনেই মারা যাচ্ছে গিয়ে দেখি প্রচুর পরিমাণে জেলে ওখানে অনেক মাছ ধরতে এসেছে এবার যেহেতু যে মাছগুলো ধরছে সেগুলো যেগুলো লাগছে তারা সেগুলো নিয়ে নিচ্ছে যেগুলো ছোটো মাছ সেগুলোকে ফেলে দিচ্ছে এবার ফেলে দেওয়ার ফলে সে মাছগুলো তো আর মারাই যাচ্ছে সে মাছগুলো যদি জলে থাকতো বংশ বিস্তার করতে পারতো ছোটো মাছগুলো তো মারাই যাচ্ছে যার ফলে সে বংশ বিস্তার করতে পারছে না যার ফলে প্রথমত তোমার মাছেদের প্রচুর অনেক ক্ষতি হচ্ছে জেলেরা মাছ ধরতে ধরতে অনেক জাল বড় মাছের জন্যে বড় মাছের জন্য জালগুলো অনেকটা ছিঁড়ে যায় ছিঁড়ে যাওয়ার ফলে সেগুলো সমুদ্রেতেই থেকে যায় তাতে এবার বড় বড় মাছ ছোটো মাছ বড় মাছ তার মধ্যে আটকা পড়ে আটকা পরে তারা সেখানেই প্রাণ হারায় তারা আর বংশ বিস্তার করার সুযোগই পায় না আমি এক আমি একবার বাবা মার সঙ্গে গ্রামের বাড়িতে যাই গিয়ে নদীতে যাই সেখানে বাবার সাথে টোপ আমি একবার মামা আমি একবার নদীর বাড়িতে গিয়েছিলাম গিয়ে সেখানে বাড়িতে ধরো বলেই যায়নি সেই অবস্থাতে গিয়েছিলাম গিয়ে সেখানে অনেকক্ষণ থেকে নদীটাকে উপভোগ করে ওখানে মাছ ধরেছিলাম ছোটো ছোটো মাছ সেগুলোকে আবার তাদের ধরে দেখলাম খুবই ছোটো মাছ সেগুলোকে আবার সেগুলোকে ছেড়ে দিলাম জলে দিয়ে বাড়িতে খুব বকাঝকা করছিল কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছিলো বা নদীগুলো মাছগুলো নদীতে ছেড়ে দিলাম

বড় বড় মাছ এনেছিলো সেগুলো তো আমরা খেয়েছিলাম এবার বড় বড় মাছ নিচ্ছি দেখে আমি খুব খুশি হয়েছি আমি আর দাদা মারপিট করেছিলাম মাছের মাথা খাওয়ার জন্য মা আমাদের দুজনকে কাউকে দোয়নি